হ্যাঁ বলছি দাদা একটা চা দিন তো দিন একটা ওই দুধ চাই দিন হ্যাঁ দিন দিন দিন একটা দিন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো দিন তাহলে এটাই দিন দিন এটাই দিন

দিন পাঁচশো গ্রাম দিয়ে দিন আচ্ছা বলছি একটা কথা জিজ্ঞাসা করব দাদা আপনাকে বলছি আপনার এই দোকানটা এই এরিয়ায় তো দেখছি আপনারই একমাত্র দোকান রয়েছে হুম দোকানটা আগে অনেকটা ছোটোই ছিল তাই না বেশ এবং চলেও খুব ভালো তো এই এরিয়াতে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা না না এই এরিয়ায় তো আপনাকে তো আজকে থেকে নয় অনেক দিন থেকেই দেখছি কিন্তু আপনাদের দোকানটা বড্ড ছোটো ছিল এখন বেশ অনেকটাই হিসেব অনুযায়ী বড় হয়ে গিয়েছে তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো কীভাবে কী দোকানটা করেছিলেন এখানে অনেক তো অনেক বছরই তো হয়ে গেলো

ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ তা ঠিক তা ঠিক আচ্ছা আচ্ছা

আমার চাটা চলে এসেছে দাদা একটু দিন না কত হলো একটু বলুন আমায় আচ্ছা আচ্ছা আচ্ছা এই নিন দাদা

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবো আসবো আসি তাহলে দাদা